ঘোড়ার পিঠে চড়ার সময় আমার একটি স্মরণীয় অভিজ্ঞতা যেটি হল সর্বপ্রথম আমি যখন ঘোড়ার পিঠে চড়ি সেটা রেসকোর্সের মাঠে সর্বপ্রথম আমি ঘোড়ার পিঠে চড়ি ও আমার দাদা সেটা ঘোড়ার পিঠে চড়ার জন্য সুযোগ করে দিয়েছিলেন কারণ সেটা রেসকোর্সের মাঠে যেহেতু সেটা ইন্ডিয়ান আর্মির মাঠে মাঠ ছিল এবং সেই মাঠে ইন্ডিয়ান আর্মির ট্রেনিং চলাকালীনই ট্রেনিং চলার শেষ পয়েন্টে তখন আমি ট্রেনিং শেষ হয়ে এলো তারপরে আমার দাদা আমাকে ঘোড়ার পিঠে চাপায় যখন ঘোড়ার পিঠে পিঠে প্রথম চাপি চাপার পরে যখন দুটো দড়ি ঘোড়ার মুখ থেকে যে লাগালে দুটো দড়ি লাগে সেই দুটো দড়ি যখন প্রথমে হালকা করে টানলাম ঘোড়াটা আস্তে আস্তে যাচ্ছিল তারপর যখন জোর টানলাম তখন ঘোড়ার এই যে দুটো পা তুলে অনেকটাই স্পিড নিয়ে নিয়েছিল সেই অভিজ্ঞতাটা আমার আজও খুব মনে পড়ে এবং প্রথম চান্সে তো প্রচুরই ভয় লাগছিল তারপর যখন ঘোড়ার পিঠে একটু চড়লাম তারপরে আমার খুবই ভালো লেগেছিল এটা